বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলাভাষাকে উন্নতি ও সংরক্ষণ করা আমাদের কর্তব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বই থেকে আমরা বাংলার বর্ণ শিখতে পেরেছি এবং ওনার লেখা অনেক বই কাব্যগ্রন্থ গান আমরা পড়ে খুব আনন্দ পাই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা অনেক গান রয়েছে কবিতা রয়েছে গল্প রয়েছে নাটক রয়েছে সেগুলাকে মঞ্চস্থ করতে হবে গান গেয়ে শোনাতে হবে যাতে মানুষের বাংলা ভাষার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় আজকালকার বেসরকারি ইস্কুলগুলাতেও বাংলা ভাষা আর শিক্ষার ব্যবস্থা করতে হবে তার মাধ্যমে আমাদের যেসব ভবিষ্যৎ প্রজন্ম যারা বেসরকারি স্কুলে পড়ে তারা সেখান থেকে বাংলা ভাষার শিক্ষা গ্রহণ করতে পারবে আর সরকারি স্কুলগুলাতে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আমাদের এর এর অনেক কবি লেখক লেখিকার আর গল্প বই ওই গান সব কিছু স্কুলে পড়াতে হবে এবং স্কুলের অনুষ্ঠানগুলিতে সেগুলা মঞ্চস্থ করতে হবে